শিল্প জীবন নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ তার কারণ একটা জায়গাতে যদি একটা শিল্প গড়ে ওঠে সেখানে অনেক লোক কাজ পায় এই কাজের ফলে অনেক লোকের আর্থিক সমস্যা মেটে তাহলে সমাজ একটা সুন্দর হয়ে ওঠে তাতে করে সমাজে যারা বাস করে সেই সব লোকদের আর্থিক সমস্যা আর থাকে না সবাই মিলেমিশে ভালোভাবে অনেক উন্নত হতে পারে তাই এই শিল্পটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ